আজ আমি পুরুলিয়া থেকে অযোধ্যা যাওয়ার জন্য সকাল সাতটায় একটি উবের গাড়ি বুক করেছিলাম কিন্তু উবের গাড়ির চালক এখনও পর্যন্ত আসেনি এখন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট বাজে তাই আমি গাড়ির বুকিং বাতিল করতে চাই